আমার জীবনের করা সব থেকে ভালো কাজ আমার মনে হয় আমার জীবনের করা সব থেকে ভালো কাজ একদিন আমি রাস্তা দিকে যাচ্ছিলাম এবং হঠাৎ করেই দেখলাম আমার সামনে একটি অ্যাকসিডেন্ট হয়ে যেতে এবং অ্যাকসিডেন্টে একটি ব্যক্তি খুবই গুরুতরভাবে আহত হয় ওই আহত ব্যক্তিটিকে নিয়ে আমি হাসপাতালে যাই এবং তার চিকিৎসার সমস্ত ব্যবস্থা করাই কিছুক্ষণ পর ডাক্তার বাবু এসে বললো ব্যক্তিটির অবস্থা খুবই আশঙ্কাজনক এবং ব্যক্তিটিকে খুব জরুরি ভিত্তিক রক্ত দিতে হবে অনেক চেষ্টার পরেও ডাক্তার বাবু রক্তের যোগাড় করতে পারছে না এবং ডাক্তার বাবু আমাকে বললো ব্যক্তিটির ব্লাড গ্রুপ ও পজেটিভ এবং আমারও ব্লাড গ্রুপ ছিলো ও পজেটিভ সাথে সাথেই আমি সিদ্ধান্ত নিলাম ব্যক্তিটিকে আমি আমার রক্ত দেবো এবং ডাক্তার বাবুকে বললাম যে আমি রক্ত দিতে চাই ডাক্তার বাবু আমার শরীর থেকে রক্ত নিয়ে ওই আহত ব্যক্তিটিকে দিলো এবং ব্যক্তিটি তার প্রাণে বেঁচে যায় আমার মনে হয় এইটাই ছিলো আমার জীবনের সব থেকে করা ভালো কাজ আর আমার যে আমার জীবনের যে কাজটার জন্য আমি নিজেকে গর্বিত মনে করি সেটা ছিলো আমার বাবার স্বপ্ন পূরণ আমার বাবা ছোটোবেলা থেকেই আমাকে বড়ো করেছে এবং স্বপ্ন দেখেছিলো যে মানুষের মতো মানুষ করার এবং আমি নিজের পায়ে দাঁড়াই এবং নিজের চাকরি করি তো যেদিন আমি আমার বাবার স্বপ্ন সফল করতে পেরেছিলাম এবং একটি গভর্নমেন্ট জব পেয়েছিলাম সেদিন মনে হয়েছিলো যেন আমি আমার বাবার স্বপ্ন করতে পেরেছি এবং যেদিন আমি আমার প্রথম স্যালারিটি পেয়েছিলাম সেইটি সম্পূর্ণটি আমি আমার বাবাকে এসে তুলে দি এবং আমার মনে হয় ওইটি ছিলো আমার জীবনের সব থেগে গর্বিত একটি মুহুর্ত আর আমি আজও ওই কাজটির জন্য গর্ববোধ করে থাকি